উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্রে পুরুলিয়া জেলার মুখ্য চ্যালেঞ্জগুলি হল প্রধানত উষ্ণ আবহাওয়ার জন্য জলের সমস্যা তারপর ভ্রমণমূলক স্থানগুলির পরিকাঠামো উন্নত মানের না হওয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনুন্নত মানের লোকশিল্প যেমন রয়ে কিছু রয়েছে তাদের অনুন্নত হওয়া এবং চাষিদের ন্যায্য বাজারমূল্য না পাওয়া এবং স্থানীয় শিল্পগুলির সেই মানে না পৌঁছানো তো এই বিষয়ে আমার পরামর্শগুলি হল জলের সমস্যা দূর করার জন্য কিছু বাঁধ নির্মাণ করে দেওয়া জল সংরক্ষণের ব্যবস্থা করে দেওয়া সেচ জমিতে জল সরবরাহের ব্যবস্থা করে দেওয়া প্রত্যন্ত গ্রামগুলিতে পরিবহন মাধ্যমের দ্বারা যুক্ত করা প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে খুদে বিদ্যার্থীরা স্কুলে যেতে আগ্রহী হয় লোকশিল্পগুলিকে যেমন ছৌনাচ বিশ্ববিখ্যাত ছৌনাচ টুসু পরব ভাদু পরব জঙ্গলমহল উৎসব এগুলিকে বার্তা মাধ্যমের দ্বারা জনসমক্ষে তুলে ধরা স্থানীয় শিল্পগুলিকে যেমন ঝালদার গালাশিল্প লৌহশিল্প বলরামপুরের লাক্ষাশিল্প এইগুলি আর্থিক স্বচ্ছলতা না থাকার জন্য শ্রমিকরা তাদের প্রাপ্য সমমূল্য পায় না সেইদিকে সরকারকে নজর দেওয়া এবং যে ভ্রমণমূলক স্থানগুলি আছে সেগুলি উন্নত পরিবহন ব্যবস্থার জন্য দ্বারা পরিকাঠামো ভালোভাবে উন্নত করা এই সমস্ত কিছুর মাধ্যমে সরকার এই চ্যালেঞ্জগুলিকে দূর করতে পারে এবং পুরুলিয়া বিশ্বদরবারে উজ্জ্বল হয়ে উঠবে